যানবাহন তো আমাদের অনেকগুলোই আছে তো এই মুহূর্তে আমার যেগুলো মনে পড়ছে সেই নামগুলো আমি তুলে ধরছি যেমন সাইকেল অটো টোটো রিক্শা ঠেলাগাড়ি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি টমটম সাফারি বাস ট্রাক রেলগাড়ি মালগাড়ি জিপ গাড়ি মারুতি মোটর সাইকেল নৌকো জাহাজ স্টিমার এরোপ্লেন পাতাল রেল বাইক স্কুটি এই তো এইগুলো